হ্যাঁ আমি ডাক্তারবাবু বলছি ও আপনি একটা প্যারাসিটামল খেয়ে নিন যেটাতে আপনার গা হাতে যন্ত্রণা আর জ্বরটা কমে যাবে আপনি মশারি ব্যবহার করেন তো ঠিক আছে মশারিটা ঠিকঠাকভাবে ব্যবহার করবেন যেন কাটাকুটি না থাকে তাহালে মশা থেকে তো ডেঙ্গু রোগটা হয় তাহলে আপনা ডেঙ্গুটা সারতে দেরি হবে আর আশে পাশের ড্রেন টেন পরিষ্কার রাখেন তো জমা জল থাকে না তো জমা জল থাকলে ডেঙ্গু মশা কিন্তু বেশি হয় সেখান থেকে আপনার বাড়ির পরিবারের সদস্যদের কিন্তু আরো ডেঙ্গু হতে পারে আর আপনাকে নিজের জায়গাটা একটু ব্লিচিং পাউডার ফিনাইল দিয়ে পরিষ্কার রাখতে হবে যাতে ডেঙ্গু মশাগুলো না হয় আর আপনি ভালো কোরে খাওয়া দাওয়াগুলো করবেন এই ডেঙ্গু হলে শরীর তো দুর্বল হয়ে যায় আপনি খাওয়া দাওয়াটা ভালো করে করবেন যাতে আমার ফি বেশি না দুশো টাকা হ্যাঁ আর সেটা পরে হবে কিন্তু আপনার শরীরটা এখন বেশি গুরুত্বপূর্ণ শরীর খারাপ হয়ে গেলে আপনি কাজবাজ করতে পারবেন না আমি আমি আমার এতে আমার এ আছে ডাক্তারখানা আছে এইখানে বসি